হ্যাঁ বলুন কে বলছেন তুফান কোথা থেকে বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ এখন আমার কাছে ফোন রয়েছে বলতে ওপ্পো রয়েছে ভিভো রয়েছে রিয়েলমি রয়েছে এছাড়াও আরও রয়েছে আপনি কবে আসবেন আচ্ছা ঠিক আছে চলে আসুন ওই রেঞ্জের মধ্যে অনেকগুলো ফোনই রয়েছে অসুবিধা নেই হ্যাঁ ওপ্পো সেটের তো ভালো ক্যামেরার কোয়ালিটি ভালো রয়েছে পঁয়তাল্লিশ এমপি ক্যামেরা রয়েছে আট জিবি র্যাম রয়েছে ব্যাটারি একচল্লিশশো রয়েছে স্যামসাং ওই বাইশ হাজার মত দাম পড়বে হ্যাঁ ওটাও রয়েছে ওটা একটু কম দামি হবে ঠিক আছে আর একটু যদি বলেন আপনার দামি লাগবে তাহলে দুদিন আগে হবে সেই কোম্পানিরও পেয়ে যাবেন হ্যাঁ স্যামসাং রয়েছে চৌষট্টি এমপি ক্যামেরা রয়েছে ব্যাটারি কোয়ালিটিটাও ঠিক আছে দেখুন আপনার বাজেটের মধ্যে ওপ্পোটা চলে আসছে রিয়েলমিটা চলে আসছে ভিভোটাও চলে আসছে এই এই তিনটাই ভালো সেট দেখুন আপনার যেটা ভালো হবে বিকালে আসুন তাহলে দেখে নিবেন আর কি কটার দিকে আসছেন তাহলে আর ঠিক আছে তো সে সময় খোলা থাকবে দোকান কোনো অসুবিধা নেই হ্যাঁ সে তো আসার পরই আপনার বাজেটের উপর সেটা দেখা যাবে ওটা কমবেশী ওটা করে দেওয়া যাবে আসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ওপ্পো সেটটাও ভালো আছে আপনি নিন অবশ্যই আপনার বোন খুশি হয়ে যাবে ওপ্পো সেটটাতে ঠিক আছে আসুবিধা নেই ঠিক আছে তাহলে তুফানবাবু হুম